বর্তমান শিক্ষাব্যবস্থার কথা যদি বলতে হয় তাহলে এখন শিক্ষাব্যবস্থা অনেকটাই শিথিল হয়ে গিয়েছে শিক্ষাব্যবস্থার যে এক একটা শ্রেণীর বা এক একটা শ্রেণীর ও সিলেবাস অত্যন্ত শিথিলভাবে এবং গুরুত্বপূর্ণ তথ্যের পরিবর্তে ও খুব অহেতুক তথ্যে বইগুলো ভরানো রয়েছে যার ফলে সেখান থেকে ছাত্র ছাত্রীরা যে প্রয়োজনীয় তথ্যটা সেটা পাচ্ছে না এছাড়াও বিভিন্নভাবে স্কুল কলেজ স্কুল কলেজের যে ক্লাস সেগুলো ঠিকঠাকভাবে হচ্ছে না তো সমস্ত শিক্ষাব্যবস্থাটাই অনেকটাই দূষিত হয়েছে এবং ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ গঠনের তুলনা মানে ভবিষ্যৎ গঠনের সহায়ক ঠিক নয় বর্তমান শিক্ষাব্যবস্থাটা গ্রামীণ এলাকায় শিক্ষার উন্নয়নে তো অবশ্যই সরকারকে ব্যবস্থা নিতে হবে কারণ বর্তমানে গ্রামীণ এলাকায় ছাত্র ছাত্রীদের মধ্যে স্কুলছুটের হার সবচেয়ে বেশি তারা পর্যাপ্ত পরিমাণে বই খাতা বা সেই শিক্ষার আলো তাদের কাছে এখনো অবধি ঠিকঠাকভাবে পৌঁছচ্ছে না যার ফলে তাদের মধ্যে স্কুলছুটের প্রবণতা বাড়ছে তাই সরকারকে সেদিকে নজর দিতে হবে যাতে প্রতিটি প্রতিটি গ্রামের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে যাতে পর্যাপ্ত এবং উপযুক্ত শিক্ষক নিয়োগ করা হয় তাদের বই খাতা স্কুলের পরিধান সমস্ত কিছু যেন দেওয়া হয় যাতে তারা স্কুলছুটের হারটা গ্রামীণ শিক্ষাব্যবস্থায় যাতে স্কুলছুটের হারটা কমে